আমার জেলার লোক গাছ রোপণ করার কথা বলতে গেলে প্রত্যেকের বাড়িতেই তাদের যদি ফাঁকা জায়গা রয়েছে তার সেখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ লাগাতে আগ্রহী আপনি ধরুন না আমারই আমিও কিন্তু ভীষণ একজন গাছ প্রেমী মানুষ আমি যেখানেই যা গাছ পাই তা কিন্তু কিনে নিয়ে এসে লাগাতে ভালোবাসি শুধুমাত্র ফুলের গাছ বলে তা নয় বিভিন্ন রকমের গাছ যা আমি সকালে উঠে পড়ে যখন দেখি আমার মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় আমি গাছে জল দিতেও ভীষণ ভালোবাসি এবং গাছে জল দেওয়ার পর যখন ফুল ফোটে না তখন মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে যায় তাই আমি বলব যে গাছ লাগানোটা প্রত্যেকটা মানুষের কিন্তু এক প্রকার কর্তব্য আর গাছ কাটা সম্বন্ধে যদি বলেন হ্যাঁ প্রয়োজন হলে তো গাছ কাটার প্রয়োজন রয়েছে কিন্তু আপনি যদি একটা গাছ কাটেন আমার মতামতে আপনাকে কিন্তু তিনটে গাছ রোপণ করা প্রয়োজন